আমি আমার পরিবার এবং আমার বন্ধুবান্ধবের সাথে ভ্রমণ করতে যেতে চাই

ফ্যামিলির সাথে ভ্রমণ করতে যাওয়ার আলাদাই মজা থাকে সব ফ্যামিলির লোক থাকে সবাই থাকে মা বাবা কাকা কাকি অনেকজনই থাকে ফ্যামিলির এবং দিয়ে অনেকই মজা হয় তেমনি বন্ধুদের সাথে গিয়ে আলাদাই মজা হয় সব বন্ধুরা মিলে যাওয়া একসাথে যাওয়া মজা করা ঘুরা পরিবারের সাথে গেলে কি যতদূর বলবে ততদূর যেতে হবে যতক্ষণ বলবে ততক্ষণ যেতে হবে তার থেকে বেশি করা যাবে না বন্ধুবান্ধবের সঙ্গে গেলে কি অনেক কোনো টাইমের ব্যাপার থাকে না কোনো সময়ের ব্যাপার থাকে না

বাঁধা থাকে না যা যতটা মর্জি যতটা মন নিজের উপর ডিপেন্ড করে করা যায় হ্যাঁ বাট কিন্তু পরিবার যেটা বলে ভালোর জন্যই বলে

পরিবারের সাথেও ঘুরতে গিয়ে মজা আলাদা এবং বন্ধুবান্ধবের সাথে ঘুরতে গিয়ে মজাই আলাদা

এমনই একটা জিনিস যার সাথেই যাও একা যাও পরিবারের সাথে যাও বন্ধুবান্ধবের সাথে যাও মজাটা সবসময় বেশিই হয়